আমরা যখন ছোটবেলায় একশো মিটার দৌড় আর সে করতাম তখন আমরা ছুটতে ছুটতে দুজনের পায়ে লেগে পায়ে পা লেগে গিয়ে পড়ে যেত তার পরে যখন আবার ছুটতাম ছুটতে ছুটতে ছুটতে অনেকটা আমরা এরকম করতাম পুরো রাউন্ড আমরা একশো মিটার দুশো মিটার দৌড় করতাম এই করতে করতে করতে আবার কেউ মাথা ঘুরে পড়ে যেত আবার কেউ জলে পড়ে যেত তার মধ্যে অনেক কিছুই হতো তো তার পরেই দৌড়ে দৌড়ে আমরা অনেক দূরে দূরে হেঁটে যেতাম দৌড়োতাম তার মধ্যে কেউ পড়ে যেত এ করত কত কী হতো তার পরে আমরা নিজেরাই ক্লান্ত হয়ে গিয়ে অনেক সময় আবার রেস্ট করতাম আবার তাদের মধ্যে দৌড়াতাম দৌড় দৌড়ে দৌড়ে আমরা গিয়ে তবু আবার ধপাস করে জলে পড়ে যেতাম আবার সেই জল থেকে উঠে গিয়ে আবার আমরা দৌড়াতাম আবার মধ্যিখানে খানিকটা চোখে মুখে জল ফল দিয়ে আবার দৌড়োনো হতো আর দৌড়োতে দৌড়োতে আবার আমরা ওই সময় খেলাধুলা সবই করতাম একসঙ্গে সবাই বন্ধুবান্ধব থাকত তখন দৌড়োতে আমরা তখন কুড়ি পঁচিশ জন মিলে দৌড়োতাম একশো মিটার দুশো মিটার সকালে বিকালে দুবেলাই দৌড়োনো হতো এই সব